না আমাদের আমি তো কখনও পাখিদের ক্লাবে যোগই দিই না কিন্তু আমাদের এখানে পাখির ক্লাব আছে কি আমি জানি না আছেও কি তাও জানি না কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন তো দেখেছি অনেক রকমের পাখি তখনই দেখেছি কিন্তু কখনো পাখিদের ক্লাবে যোগ দিই নি কি আমাদের এখানে আছে বলেই আমি জানি না থাকলেও দিতাম কি দিতাম না সেটা তো আমি জানি না কিন্তু আমাদের এখানে নেই থাকলে হয়তো দিতাম কিন্তু আমাদের এখানে নেই তাই আমি দিই নি আবার আবার যখন হচ্ছে গিয়ে আমাদের ওখানে মানে পাখি উঠোনে আসে সেই সব পাখিদের খাবার দিই এগুলো তো ভালো লাগে ছবি তুলে রেখে দিই যখন কোথাও ঘুরতে যাই সেগুলো ছবি তুলি পাখির দেখলে আড়ালে মানে লুকিয়ে লুকিয়ে যাতে না উড়ে যায় সেরকমভাবে ছবি তুলি ময়ূর দেখেছি কি উট পাখি দেখেছি অনেক রকমের পাখি সেগুলো আমি নাম জানি না যেমন টিয়া পাখি শালিক পাখি কোনও অনেক রকমের পাখি আমরা দেখেছি কিন্তু এরকম আমি কোনো দিন কোনো ক্লাবে যোগ হইনি যোগ দিই নি কিন্তু আমাদের বাড়ির পাশে যেগুলো পাখি ওগুলো দেখি খুব ভালো লাগে পাখি দেখতে তো সবারই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই ছবি তুলেও রেখে দিই ছবি তুলে রেখে দিই আবার খাবার দিই তাদের খাবার দিই তাই জন্য করে পাখিগুলো সব সময় আসে আমার খুব ভালো লাগে আমাদের বাড়ি ও একটা টিয়া পাখি আছে ওই টিয়া পাখিটা আমি খাবার দিই পেয়ারা মানে সব সমময় আমরা বেশিরভাগ পেয়ারা দিই আর ওই সূর্যমুখী ফুলের দানা তারপরে ওই ঘাসের দানা এগুলোই খেতে দিই তারপর আর চালমাল দিলে খেতে চায় না খাবার দিলে খায় ক্রাক্স বাচ্চারা যেসব ক্রাক্স খায় ওই টিয়াপাখিটা খায় তা ওগুলো ওইটা দিলে খায় আমরা দিই তারপরে গোসের টুকরো চিপে চিপে দিই মাঝে সাঝে ওরকম পাখিদের তাই খায় আমার তো খুব ভালো লাগে পাখিরা খাবার দিতে কিংবা দেখতে ছবি তুলে নিজের ছবি তুলে রাখি চিড়িয়াখানায় গিয়ে অনেক রকম পাখি দেখেছিলাম ওগুলো ছবি তুলেছিলাম তারপর দা কী বলে সুন্দরবনে গিয়ে দেখে ছবি তুলেছিলাম এমন একটা মামার মাসির বাড়ি গিয়েছিলাম সেখানে দেখে ছবি তুলেছিলাম তা পাখির ছবি তুলতে ভালো লাগে দেখতেও ভালো লাগে খাবার দিই তাই জন্য করে আমাদের উঠোনে সব সময় আসে সেই পাখিগুলো দেখি মানে দেখা পাখি সব সময় দেখি যখন বাইরে যায় অন্য অন্য পাখি সেগুলো দেখতে খুবই ভালো লাগে আমাদের